হ্যালো নমস্কার আমি মিশন বাংলার এন জি ও সংস্থা থেকে বলছি আপনাদের গ্রামে আমাদের একটা স্বাস্থ্যের ক্যাম্প হবে স্বাস্থ্য চেক আপ হবে তো আমরা সেই জন্য আপনাদের গ্রামটাকে নিযুক্ত করেছি তো আপনাদের গ্রামের সদস্য সংখ্যা এখন কতো হ্যাঁ আপনার সাথে কথা হয়েছিলো একবার তো আচ্ছা সামনে তো সরস্বতী পুজো আছে আর এই সময় বসন্ত রোগের একটু প্রাদুর্ভাব দেখা যাই তো আমরা ভাবছি সরস্বতী পূজার পরেই একটা তারিখ ঠিক করবো তো আপনি একটু যদি দায়িত্ব সহকারে মানে সমস্ত বয়সের কোন বয়স দলে মানে কোন গ্রুপে কোন কতো সদস্য সংখ্যা আছে এটা যদি আপনি একটু আমাকে লিখে পাঠান তাহলে আমাদের একটু সুবিধা হয় আচ্ছা

মোটামোটি ওই ফেব্রুয়ারি মাসেরই ওই তিন তৃতীয় সপ্তাহ নাগাদ কোনো একটা রবিবারে আমরা একটা ঠিক করছি আপনারা তার আগে যদি একটু তথ্যগুলো পাঠিয়ে দেন তাহলে খুব সুবিধা হয় এছাড়াও আমাদের তার আগে সরস্বতী পূজার আগেই আরেকবার আপনাদের গ্রামেই মানে ওই হেলথ চে চেকআপের আগে কিছু কম্বল দান বস্ত্রও দান এবং খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থাও করবো আমরা তো আপনাদের একটু আমাদেরকে একটু ওই তথ্যগুলো একটু পাঠাতে হবে তো এই বিষয়েই আমি আমি আমাদের গ্রুপের তো প্রধান তো আমার কাছে এসে আপনি যদি একটু আমাকে সাহায্য করতে পারেন তাহলে ভালো হয় আমরা জেলার বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রামে এই এই উদ্যোগটা নিয়েছি তো এখন আপনাদের আমাদের কাছে রিপোর্ট এসেছে যে আপনাদের গ্রামে বসন্ত রোগ দেখা যাচ্ছে তো সেই নিয়েই একটু আমরাও ও উদ্যোগটা নিয়েছি হ্যাঁ আপনারা একটু জানান আমি তালে আপনার সাতে পরে আবার যোগাযোগ করে নেবো আপনি এই সপ্তাহের মধ্যে পারলে একটু তথ্যগুলো পাঠিয়ে দিন হুম ঠিক আছে ধন্যবাদ রাখছি